হ্যাঁ আমি মনে করি অতিরিক্ত জ্বালানি ব্যবহারে পরিবেশে ক্ষতিকর কারণ গাড়ির ধোঁয়া পরিবেশকে দূষিত করে কারণ আমি যখন বাইক কিনেছিলাম তখন নব্বই টাকা লি লিটার ছিল এখন একশো দশ টাকা লিটার যখন দূর দূর পাল্লায় কোথাও ঘুরতে যাই বাড়ি গাড়ি বের করতে গেলে চিন্তা ভাবনা করে বের বের কো বের করতে হয়